হ্যাঁ আমি মাধ্যমিক পড়াশুনো করার পর আমি কি বিষয় নিয়ে পড়াশুনো করব এই বিষয় নিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিলো কারণ আমার সেরকম বুদ্ধি বা আমার পারিবারিক অবস্থা না থাকার কারণে আমাকে সেই সময়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিলো এবং সে পরামর্শ আমি নিজের বাবার কাছ থেকে নিয়ে থাকি এবং সেই পরামর্শে আমার বাবা বলে থাকে যে তুমি ভূগোল ইতিহাস ইত্যাদি নিয়ে বিষয় নিয়ে পড়াশুনো করো যাতে করে তুমি সহজে পড়াশুনো করতে পারো এবং নিজের পরিবারকেও তুমি দেখতে পারো সেই কারণে ওই সময়টি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিলো মাধ্যমিক পরীক্ষার পর যে আমি কি বিষয় নিয়ে পড়ব এবং সে পরামর্শ আমার বাবাই দিয়েছিলেন এবং সে বিষয় নিয়ে বা সে পরামর্শ নিয়ে আমি নিজের জীবনে এগোতে থাকি এবং ধীরে ধীরে আস্তে পড়াশুনো করতে করতে আমি নিজে উচ্চমাধ্যমিক পরীক্ষা পড়াশুনো অতিক্রম করি এবং তারপর আমি বিভিন্ন কোর্স নিয়ে পড়াশুনো করার উপর চিন্তাভাবনা করে থাকি সেখানেও আমার বাবা পরামর্শ দেন এবং আমি একটা কোর্স নিয়ে পড়াশুনা করে থাকি যা আজ আমি বর্তমানে একটা ভালো কোর্স নিয়ে পড়াশুনো করার পর এখন একটা আমি ছোটো একটা চাকরিতে কর্মরত রয়েছি